আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা ভাষায় রচিত আমরা পড়াশোনা বাংলা ভাষায় একটু করেছি আমরা জানি যে বাংলা ভাষা অনেক সাহিত্য পদ্য গদ্য কবিতা বিভিন্ন রকমের শিল্প নাটক সব বাংলা ভাষায় রচিত হয়েছে যা বাংলা ভাষাতে রচিত হয়ে থাকে বলতে গেলে বাংলা ভাষায় আমরা পড়াশোনা করেছি বিদ্যালয় বিভিন্ন কলেজ সব বাংলা ভাষায় আমাদের পড়াশোনা করা বাংলা ভাষা যেহেতু আমাদের মাতৃভাষা তো বাংলা ভাষায় আমরা বেশি ওটার ওপর জোর দিয়ে থাকি